আমি বাইক চালাতে খুব ভালোবাসি আর আমি বাইকের যত্ন নিই যেহেতু আমি বাইক চালাতে পছন্দ করি তাই আমার বাইক চালাতে কোনো ক্লান্তি ভাব হয় না একমাত্র খুব দূরে বাইক নিয়ে গেলে ক্লান্তি লাগে আমি লং রাইডে গেলে ট্রাফিক আইন মেনে চলি সব সমময় বাইকের জ্যাকেট বুট হেলমেট সাথে রাখি গাড়ির কাগজপত্র সাথে থাকে আমাকে বাইক চালাতে অনুপ্রাণিত করেছে আমার দাদা আমি আর বাইক চালাতে শিখেছি ও দাদার কাছ থেকে ছোটোবেলা থেকে দাদাই আমাকে ধরে ধরে বাইক চালাতে শিখিয়েছে দাদাই বাইরের সম্পর্কে সব বুঝিয়েছে যে বাইকের কোনটা কী বা তাকে কী বলে আর আমি ছোটোবেলা থেকেই ইউটিউব ফেসবুকে ভিডিও দেখে শিখেছি এখান থেকেই বাইক চালানোর ভালোবাসা ও জন্মেছে বাইক চালানোর সব থেকে গুরুত্বপূর্ণ কিছু গিয়ার হল ভালো মানের দামি হেলমেট পায়ের জন্য বুট হ্যান্ডগ্লাভস প্যান্ট তারপর বিভিন্ন ধরনের গাড়ির কাগজপত্র লাইসেন্স ইন্স্যুরেন্স এগুলো আমি আমার সাথে সর্বদাই রাখি আমি বাইক চালাতে খুবই ভালোবাসি আর আমি বাইকের যত্ন নিই যেহেতু বাইক চালাতে পছন্দ করি তাই আমার বাইক চালাতে কোনো ক্লান্তিভাব হয় না একমাত্র খুব দূরে বাইক নিয়ে গেলে ক্লান্তি লাগে আমি লং রাইডে গেলে ট্রাফিক আইন মেনে চলি সব সমময় বাইকে জ্যাকেট বুট হেলমেট সাথে রাখি গাড়ির কাগজপত্র সাথে থাকে